আমি পাঁচ দিন আগেই বাজার থেকে একটি বড় ব্যাগ কিনেছিলাম যেটি আমি যাতায়াতের জন্য ব্যবহার করব কিন্তু কিছুদিন আগে অর্থাৎ দুদিন আগে এই ব্যাগটা নিয়ে আমি আমার বিদ্যালয়ে গিয়েছিলাম এই বিদ্যালয়ে যাওয়ার সময় এই ট্রলি ব্যাগটির হাতলটা খুবই আমাকে কষ্টে ফেলেছিল যার ফলে এই ব্যাগটি আমি ঠিক মতো আমার গন্তব্যস্থলেও সময় মতো পৌঁছাতে পারিনি এবং একদিন এই ব্যাগটি রোদে রাখার জন্য এই নীল রংটিও ফ্যাকাশে হয়ে গিয়েছে যার জন্য আমি খুবই অসন্তুষ্ট এবং আমি আমার দরকারের কিছু কাগজপত্র যা এই ব্যাগের মধ্যে ছিল সেই ব্যাগটি কিছু এমন একটা জায়গায় জলের সংস্পর্শে এসে কাগজগুলোও ভিজে গিয়েছে যার জন্য আমার একদম পছন্দ হয়নি এই ট্রলি ব্যাগটিকে তা ছাড়া এর যে চাকাগুলো সেটাও ঠিকভাবে টেনে নিয়ে যাওয়া সম্ভব হয়নি এই চাকাগুলোর জন্য তাছাড়া এর চেনও ঠিকমতো কাজ করেনি আমার ব্যাগটি ভরার পর আর চেন লাগাতে অনেক কষ্ট আমাকে সহ্য করতে হয়েছে তাছাড়া এই ব্যাগটি সেরকম ভাবে আমার পছন্দ হচ্ছে না যেহেতু আমি ভেবেছিলাম অনেক জিনিসপত্র আমার দরকারের এই ব্যাগের মধ্যে হয়ে যাবে কিন্তু সেটা আমি করতে পাচ্ছি না এই ব্যাগের মধ্যে খুবই অল্প পরিমাণ জায়গায় আমি কিছু কিছু জিনিসপত্র আমি আমার রাখতে পারছি এবং এটি সেভাবে দ্রুতশীলভাবে আমি এই ব্যাগটিকে টেনেও নিয়ে যেতে পারছি না যার ফলে আমার গন্তব্যস্থলে যাওয়াটাও আমার কাছে একটি কষ্টকর হয়ে দাঁড়িয়েছে যার ফলে আমার এই ব্যাগটি কোনো জিনিসের প্রতি আমি ভালো বোধ করি না তার জন্য আমি খুবই অসন্তুষ্ট